সাধারণভাবেই উন্নয়ন হল অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অবস্থার সার্বিক অগ্রগতি এটির নির্দিষ্ট অঞ্চল এবং সময়ের মধ্যে সীমাবদ্ধ নয় উন্নয়নের ধারণাটি সময়ের সাথে সাথে অঞ্চল ভেদে পৃথকও হয় সে কারণে উন্নয়নের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা বা ধারণা পাওয়া যায় না অর্থনীতিবিদ সমাজবিদ রাজনীতিবিদ ভূগোলবিদ এবং ঐতিহাসিকরাও তাদের নিজস্ব নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে উন্নয়নের ধারণা প্রদান করেছেন উন্নয়নের ধারণার আলোচনা প্রসঙ্গে সবথেকে বেশি অবদান রয়েছে অর্থনীতিবিদদের তারা অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে উন্নয়নের ধারণা প্রদান করেছেন তাদের মতে উন্নয়ন হল একটি বহুমুখী প্রক্রিয়া যার মাধ্যমে অর্থনৈতিক বিকাশ ঘটে এবং এর সাথে দারিদ্র ও বৈষম্যের অবসান ঘটে অর্থনৈতিক ও সামাজিক পরিকাঠ পরিকাঠামোর পরিবর্তনও উন্নয়নের মাধ্যমে ঘটে প্রথমেই আমাদের বর্ধমান জেলার কথা যদি বলা হয় তখন বর্ধমান জেলা তো একটাই জেলা ছিল তো সেই ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থার একটু কষ্টকরও ব্যাপারটা ছিল কিন্তু এখন যেহেতু দুটো জেলাকে ভাগ করে দেওয়া হয়েছে আশা করি সেই ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে তো সেই সেই অর্থটাকে ঠিক ঠিক যেখানে সমস্যা সেই জায়গাটাতে যদি লাগানো হয় অবশ্যই উন্নতি হবে সেই জেলার সেক্ষেত্রে কতৃপক্ষদের প্রধান নজরটা থাকবে যে সত্যিকারের যেখানে দরকার আমি সেখানেই আমার আমার অর্থটাকে আমি আমার আমি ব্যয় করবো আর পরিবশ পরিবেশগত আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে সবথেকে হচ্ছে নালী নর্মদাগুলো সবসময়ে পরিষ্কার রাখা সেটা শুধু একমাত্র যাদের দ্বায়িত্বে দেওয়া হয়েছে তারাই যে করবেন তা নয় আমাদেরও কিছু কিছু দ্বায়িত্ব থাকে আমরা যেমন অনেক সময় যেখানে সেখানে আমরা প্লাস্টিকের প্লাস্টিক ফেলে দিই আমরা জানি যে এই প্লাস্টিক পরিবেশকে এতভাবেই দূষিত করছে যেটা প্লাস্টিকের ক্ষয় হয় না কিন্তু আমরা বুঝেও অনেক সময় যেখানে সেখানে ফেলে দি সেগুলো আবার নালীর মুখে গিয়ে পরে পড়ে যায় তো এটা আমি মনে করি যে এই প্লাস্টিক ফেলে দেওয়া যেখানে সেখানে বা নালী নর্দমা পরিষ্কার রাখা এটা পরিবেশগত দিক দিয়ে সবথেকে বড়ো জিনিস আমরা হয়তো এখন গাছ কাটার ব্যাপার নিয়ে পরিবেশকে আমরা দূষিত করছি যে গাছ কেটে নেওয়া হচ্ছে বলেই এইরকম হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পরিবেশকে সুস্থ রাখার জন্য শুধু কর্তৃপক্ষর দ্বায়িত্ব নয় দ্বায়িত্বটা কিন্তু আমাদেরও অনেকাংশেই থেকে যায়